হ্যাঁ আমি নানান প্রতিযোগিতামূলক অঙ্কন পরীক্ষায় নাম দিয়েছি এবং বিশেষত রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল যেখানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নানান চিত্রশিল্পী এসেছিল সেখানে আমি তাদের চিত্রশৈলী দেখে অনেক নতুন অভিজ্ঞতা লাভ করেছি এবং আমার চিত্রশিল্পী হিসাবে আমি নিজেকেও অনেক উন্নত করেছি